আমাদের মাছ ধরাটাই নাকি পেশা না যে আমরা সাগরে যাবো গিয়ে বড়ো বড়ো জাল নিয়ে মাছ ধরবো খাবো তাদের ব্যাপারটা আলাদা আছে কীভাবে তারা মাছ ধরে কী করে ঠিক জানে না কিন্তু আমরা আমাদের ছোট্টো পুকুর আছে সেসব পুকুরে আমরা আমরা ভাবলাম যে না কী করবো বসে বসে তো মাছ ধরি মাছ ধরতে হবে মাছ না ধরলে খাওয়া হবে না মাছ তো ধরবো কীভাবে ধরবো ছোটো মাছ ছিপ নিয়ে যাওয়ার জন্য আটা নিয়ে ভালো করে জল দিয়ে গোলার পর ছিপে লাগালাম না মাছটা তো ঠোকরাচ্ছে না এই জন্য কী করবো কী খাওয়ার দেবো একটুখানি ভাত বা আটা কি গুঁড়ো এইসব নিয়ে আমরা ফেলে মাছটা ধরি আবার কখনো কখনো যে ঘরে জাল আছে জাল নিয়ে বালতি করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সেই খাবার নিয়ে যাই ভাত

গুঁড়ো গম এইসব নিয়ে গমের আটা এইসব নিয়ে যা গিয়ে পুকুরে ফেললাম পুকুরে ফেলার পর জাল ফেললাম ফেলে মাছ ধরলাম ধরে সেসব মাছ আমরা খেলাম কিন্তু আমাদের মাছ ধরাটা যে অতটা পেশা তা না যে আমরা বাইরে নদীতে এসব খালে এখানে ওখানে আমরা মাছ ধরবো সেরকম আমাদের মাছ ধরাটা পেশা না এই জন্য আমরা ছোট্টো পুকুরে বেশ খাওয়ার জন্য এই ছিপ ফেলে জাল ফেলে এইসব মাছ ধরি খাবার টাবার দি